হ্যাঁ আপনি কি হোটেল ম্যানেজার বলছেন আপনি আপনার হোটেলে কি রুম খালি আছে আচ্ছা রুমে কি এসি ঠিকঠাক চলে বলছি তাও রুমগুলোর বাজেট কেমন হয় এত বেশি দাম একটু কমানো যাবে না ও বলছি রুম কি প্রত্যেক দিন পরিষ্কার হয় আর বিছানার চাদর পালটানো হয় প্রতি দিন এখানে কী কী খাবার পাওয়া যায় কাঁকড়া কি পাওয়া যায় আমি কিন্তু কাঁকড়া খেতে ভালবাসি হোটেলে কি গিজার আছে ও আর খাবার দাবারের দাম কীরকম ও নন ভেজ ভেজ কীরকম খাবার পাওয়া যায়

না না আর কিছু জিজ্ঞাসা নেই না না আর কিছু আর কিছু লাগবে না হ্যাঁ আমি আজকেই বুক করব আপনি আজকেই বুক করে দিন ঠিক আছে আর কোনোভাবে বলছি এখানে তাও মানে এখানে হোটেলের হোটেলের বাইরে মানে কোন কোন জায়গা ঘুরতে মানে ঘোরা যায় এই হোটেলের বাইরে কি বাস বা কোনো গাড়ি যায় যেটাতে আমরা ট্যুরিস্টরা ঘুরতে পারব এক্সট্রা চার্জ তাও কতটা ছোটো গাড়ি বুক করলে তাও কীরকম অ্যামাউন্ট হবে

আচ্ছা না না না না ওকে হ্যাঁ হ্যাঁ